নমস্কার দাদা আমি প্রীতম নিয়োগী বলছি এটা তেজপাতা রেস্টুরেন্ট আপনার দোকানে আমার একটা অর্ডার দেওয়া ছিল সে অর্ডারটা পেতে চাই এক প্লেট বিরিয়ানি আর চিলি চিকেন কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে গেছে আমি যেখানে থাকতাম সেখানে আমি নেই সেখান থেকে আমি পাঁচ কিলোমিটার দূরে রয়েছি অজন্তা সিনেমা হলের ফোর্থ ফ্লোরে রয়েছি আমি ওখানে আমার ডেলিভারিটা পৌঁছে দিলে খুব ভালো হয় আমি আপনার ডেলি কাস্টমার একটু দেখবেন আমার দিকে তাছাড়াও তো আমি আপনার দোকান থেকে প্রতিদিনই মাল আনি ঠিক আছে দাদা একটু মালটা তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে দিন একটু তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিলে খুব ভালো হবে আমি আপনার কাছে উপকৃত হবো খুব ঠিক আছে পরে আপনার কাছে তো আমি মাল নিই তো যাবো তো আমি আপনার কাছে আমি ডেলি কাস্টমার আমাকে একটু দেখবেন না দেখলে আমি আপনাকে দেখে কী কর দেখবো